বিগত দশদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে গীতাঞ্জলি বইটি আমি কিনেছিলাম সেই বইটির ভাষা ছিল একটু দুর্বোধ্য তাই তার হয়তো সঠিক মানে আমি বুঝে উঠতে পারিনি